যেহেতু আমি সুইগিতে প্রথম কাস্টমার সেই জন্য আমার কাছে একটি একশো টাকার কুপনের ছাড় আছে যেটি আমি দেখলাম দুশো টাকার ওপরে যদি আমি অর্ডার করি তখন সেই একশো টাকার কুপনের কুপনটি তাতে ব্যবহার করা যাবে কিন্তু আমি জানি না যে কুপনটিকে কীভাবে ব্যবহার করতে হবে সুতরাং আমি যদি কুপনটি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমার খুবই সুবিধা হয় এবং খাবারের দামটা আমার কাছে অনেকটাই কম দামে পাওয়া যায়